আমাদের ঝাড়গ্রাম জেলাতে কৃষি সাম্প্রতিক মেলা হিসেবে কৃষকদের জন্য একটি মেলা গঠন করা হয় এইটির উদ্যোগ নিয়েছেন আমাদের জেলাতে যেসব শিল্পপতি মানুষরা আছে যেসব কৃষি ব্যবসায়ীরা আছে তারা সকলে মিলে এই মেলাতে অনেক দূর দূর থেকে গ্রাম অঞ্চল থেকে অনেক কৃষকরা আসে তাদের ফসল নিয়ে যেমন যে যেরকম সবজি ফলাতে পারে আমি ওই মেলায় গিয়ে একবার দেখেছিলাম যে একজন কৃষকে একটি কুমড়ো নিয়ে আসছে সেই কুমড়োটির ওজন একটি কুমড়োর ওজন প্রায় কুড়ি কেজিরও ওপরে আবার একজন দেখলাম একটি বেগুন নিয়ে আসছে যেই বেগুনটির ওজন একটি বেগুনে প্রায় তিন কেজির উপরে এটি আমাকে খুবই আকর্ষণীয় করে তোলে তাই আমি এই মেলাতে প্রত্যেক বছরই এই মেলায় অংশগ্রহণ করে থাকি এ এই মেলা হওয়ার জন্য তাই এখানে প্রত্যেক বছরই কৃষকরা গ্রামাঞ্চল থেকে ছুটে আসে এবং এতে কৃষকদের ফসল ফলানোর উদ্যোগ অনেক বেড়ে যায় এছাড়া আরও অনেক রকমের এখানে ফল নিয়ে আসা হয় অয় একজন দেখলাম এই মেলাতে ফল নিয়ে আসছে একটা পেয়ারার ওজন হয়েছে প্রায় এক কেজির কাছাকাছি এগুলি আমাকে খুবই আকর্ষণীয় করে তোলে এছাড়াও আরও কী একজন দেখলাম শাক নিয়ে আসছে একটি লোটে শাক নিয়ে আসছে একটি লোটে শাকেই একটি এক কেজি ওজন এই রকম নানান ফসল নিয়ে আসে নিয়ে এসে এই মেলাতে সবাই ও একত্রিত হয় এই মেলাটি হওয়ার জন্য নানান গ্রামের কৃষকদের সঙ্গে ও নানান গ্রামের কৃষকদের বন্ধুত্ব বাড়ে তাতে করে তারা জানতে পারে যে এই এই ফসলটি ফলাতে তাদের কী কী খরচ হয়েছে কীভাবে তারা এই গাছটিকে যত্ন নিয়েছে কীভাবে তারা এরকম করে ফসল ফলিয়েছে তা দেখে অনেকে অনেক কিছু শেখে তাই আমরা চাই যেমন বছর বছর প্রতি বছর এই মেলাটি হয়ে থাকে তাই এই মেলাটি হলে কৃষকদেরও অনেক উন্নতি হবে কৃষকরাও তাদের কৃষিকাজ সম্পর্কে অনেক কিছু জানতে পারবে অনেকেই তো ওই রকম সবজি লাগিয়েই জীবনযাপন করে ও তাই তাদেরও ও একটু প্রতিযোগিতা হওয়া দরকার তাই ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রত্যেকেই আরও ভালো করে চাষ করতে চাইবে